পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত তিন তিনটি অঞ্চলের ভাগ করা যায় পার্বত্য অঞ্চলে সমভূমি এবং উপকূলীয় অঞ্চল প্রতিটি অঞ্চলের জলবায়ু বিভিন্ন বিভিন্ন প্রভাব ফেলে পার্বত্য এলাকা শ শীত ও আর্দ্র জলবায়ু দেখা যায় সমভূমি অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায় শুকনো অঞ্চলে গ্রীষ্মকাল কালীন গরম অত্যান্ত বেশি উপকূলীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায় পশ্চিমবঙ্গের ভূগোল তার জলবায়ু এবং আবহাওয়ার ধরনকে গভীরভাবে প্রভাবিত করে পশ্চিমবঙ্গের ভূগোলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এর অবস্থান ভূগোলের বৈচিত্র্য এবং কাছাকাছি শুকনো শুকনোদের উপস্থিতিতে এবং জলবায়ুর বিভিন্ন ভাগে গঠন করা